আমার স্থানীয় পণ্যে এ সাধারণ মানুষেরা কৃষিপণ্য খেতে পণ্য পেতে খুবই সমস্যার সম্মুখীন হয় খুবই অসুবিধা হয় কেননা আমাদের এখানে যেহেতু সবুজ আমাদের এখানে যেহেতু সবুজ শাক সবজির চাষ হয় না সেক্ষেত্রে বাইরে থেকে সবুজ শাক সবজি আসে সেইটা খুব বেশি দামে কিনতে হয় এবং বা সেটা টাটকাও থাকে না যেমন আমাদের এখানে যে এলাকায় সবুজ শাক সবজির তো চাষ হয় বা যেখানে চাষ করা হয় সেই যেখানে বাজারে এ সেখান থেকে উৎপন্ন হয় সেই বাজারে কিন্তু সবুজ টাটকা সবুজ শাক সবজিটা পাওয়া যায় আর টাটকা তাজা সবজির যে স্বাদ সেটা কিন্তু বাসি শাকের বা যেটা বাইরে থেকে আসে সেটার কিন্তু খুব একটা সেরকম স্বাদ থাকে না সেক্ষেত্রে কিন্তু এখানে এর স্থানীয় মানুষদের খুবই অসুবিধা হয় কারণ তারা যে টাটকা সবজির যে স্বাদ সেই স্বাদটা কিন্তু পায় না এখানে যখনকে আসে তখনকে কিন্তু বাসি হয়ে যায় এবং অং সেই সবজি আর কোনও ভারসাম্য থাকে না সেটা খেয়ে সে বা সেটা বেশি দাম দিয়েও কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের খুবই অসুবিধা হয়